ভারতবষ্যের মতো জায়গায় বর্তমানে ভারত সরকারের সহযোগিতায় বিভিন্ন রুরাল এরিয়ায় বা গ্রাম্য অঞ্চলে মানুষ বিকল্প জ্বালানির ব্যবহার আস্তে আস্তে শিখছে এবং কীভাবে তারা প্রাকৃতিক গ্যাস থেকে সরে তারা কীভাবে আরও বেশি প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে কীভাবে তারা তাদের জীবন জীবিকা আরও ভা আরও ভালোভাবে নির্বাহিত করতে পারেন এবং প্রকৃতির ওপর ওর ভরসা করে প্রকৃতির সাথে সাথে কীভাবে তাদের তাদের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নয়ন করবেন সে বিষয় অনেক বেশি প্রচারের ফলে মানুষ কিন্তু আস্তে আ সচেতন হচ্ছে এবং আস্তে আস্তে তাদের তাদের কর্মপদ্ধতি আরও বেশি উন্নত করছে বর্তমানে সরকারের সহযোগিতায় মানুষ গোবর গ্যাসের মতো বায়জ প্লান্ট মানুষ তাদের ঘরে ঘরে বসাচ্ছেন এবং সেখান থেকে উৎপাদিত গ্যাসের মাধ্যমে স্টোভ জ্বালানো বা অন্যান্য যে কাজ সার তৈরি জৈব সার তৈরি এই সেগুলো কিন্তু মানুষ করছেন বায়ো গ্যাস প্লান্টের যদি জৈব ও গোবর গ্যাস প্লান্টের কথা বলা যায় সো গোবর গ্যাস শুধুমাত্র জ্বালানির জন্য নয় তাছাড়া এই গোবর থেকে বিভিন্ন যে জৈব সার সেগুলো কিন্তু মাঠে দেওয়া যায় এবং সেখান থেকে প্রভূত ফসল তৈরি হয় এবং মানুষ তাদের মানুষ তাদের যে কৃষিকাজের যে ফসলের উৎপাদন আরও বেশি বাড়িয়েছেন এবং এটা এই যে সরকারের প্রচার এবং মানুষের যে সচেতনতা যে বাড়াচ্ছে যে প্রয়াস সরকার নিয়মিত করে যাচ্ছে অবশ্যই মানুষকে সচেতনা করছে এবং মানুষ শুধু মানুষের সাহায্য় করছে না প্রকৃতিকেও সাহায্য় করছে